আমার এলাকার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার আর হিট দ্য উইকেট এই মিউজিক্যাল চেয়ার খেলাটা নিয়ম হচ্ছে কিছু মহিলা সার্কেল হয়ে দাঁড়াবে এবং মহিলাগুলি যদি একচল্লিশ জন থেকে থাকে তো সেখানে চল্লিশটা চেয়ার দেওয়া হবে চল্লিশটা চেয়ার দেওয়া হবে কেন যখন মিউজিকটা বাজবে চল্লিশটা যখন একচল্লিশ জন দৌড়াবে আর চল্লিশ জন মিউজিকটা অফ করার পরে চল্লিশ জন বসবে সেই একজন বাদ হয়ে যাবে তো এইভাবে খেলাটা শুরু করা হল এই মিউজিক দিয়েই খেলাটা মিউজিক বাজল খেলাটা সবাই যেসব মহিলাগুলো সার্কেল হয়ে ঘুরছিল খেলা শুরু হয়ে গিয়েছে মিউজিক হচ্ছে এবং খেলতে খেলতে খেলতে খেলতে এমন সময় মিউজিকটা বন্ধ হয়ে গিয়েছে তো সেই একচল্লিশটা চেয়ার চল্লিশটা চেয়ারের মধ্যে চল্লিশ জন বসেছে যে বসতে পারেনি সে বাতিল হয়ে গিয়েছে তারপরে আবার একটা চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে তাহলে চল্লিশ জন রয়েছে একচল্লিশ জন খেলছিল চল্লিশ জন রয়েছে চল্লিশ জনের মধ্যে একচল্লিশ জন বেরিয়ে গিয়েছে উনচল্লিশটি চেয়ার করে দেওয়া হল উনচল্লিশটি চেয়ারের মধ্যে আবার গান শুরু হয়ে গেল গান শুরু হয়ে যাওয়ার পরে আবার খেলা করছে খেলা করতে করতে এমন সময় গান বন্ধ হয়ে গেল এভাবে গান বন্ধ হয়ে যাওয়ার পরে আবার মিউজিক মানে আবার বন্ধ হয়ে যাওয়ার পরে আবার একজন বসতে পারল না সে আবার লাইন থেকে বেরিয়ে গেল আবার গান চালিয়ে দেওয়া হল আবার খেলা শুরু করল খেলতে খেলতে আবার একজন এভাবে খেলতে খেলতে খেলতে খেলতে তিনজন এসে পৌঁছাবে তিনজন এসে পৌঁছালে তখন প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে গণ্য করা হবে এই তিনজনের মধ্যেই আবার খেলা হবে এই তিনজনের মধ্যেই দুটো চেয়ার নিয়ে খেলা হবে দুটো চেয়ারের মধ্যে যখন একজন মানে একজন পাবে না দুজন পেয়ে যাবে তখন একজনকে তৃতীয় হিসাবে গণ্য করে নেবে এইবারে আবার একটি চেয়ারে দুটি মানুষ খেলা করবে দুজন খেলা যখন করবে মিউজিক চলবে মিউজিক চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাবে যে গিয়ে আগে চেয়ারে বসতে পারবে সেই হবে প্রথম স্থান অধিকার করবে এই গেল মিউজিক্যাল চেয়ার হিট দ্য উইকেট হিট দ্য উইকেট হচ্ছে কী যে একটা উইকেট মাঝখানে বসিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকের মানে এক একজন করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে এই খেলায় কিছু কিছু লোক অংশগ্রহণ করবে তাদের নাম দেওয়া হবে সেই নাম ধরে ডাকা হবে সে আসবে বলটা হাতে নেবে উইকেটের দিকে তাক করে উইকেটের দিকে বলটা ছুঁড়ে মারবে যে মারতে পারবে না সে আউট আর যে মারতে পারবে সে একটা স্থান অধিকার করবে এভাবেই তিনটে স্থান নেওয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এই হচ্ছে হিট দ্য উইকেট আর মিউজিক্যাল চেয়ার গেল